হ্যালো বলছি এটা কি সুন্দরবন অরণ্য ঘুরতে যাওয়ার গাইড বলছেন আচ্ছা হ্যাঁ আমি তো যেতে ইচ্ছুক ওই জন্যই আমি আপনার নাম্বারটা নিয়ে আপনাকে ফোন করলাম আর আমি ওই সুন্দরবন এলাকাটাও ঘুরতে যেতে চাই কারণ ওখানকার যে জাতীয় উদ্যান রয়েছে যে জাতীয় উদ্যানটা আমার দেখার খুব ইচ্ছে আচ্ছা আচ্ছা আপনি খুব কম টাকায় নিয়ে যাচ্ছেন তো খুব ভালো লাগল আর আমিও এটা শুনেছি যে অন্যান্য জায়গার যে সব ট্রাভেল এজেন্সিরা রয়েছে তারা খুব বেশি বেশি টাকা নিচ্ছে এমনকী যারা গাইড রয়েছে তারাও খুব বেশি বেশি টাকা নিচ্ছে কিন্তু আপনি যে কম টাকা নেন সেটাও আমি শুনেছি এই ব্যাপারে তো এই জন্যই আমরা প্রায় দশজন যাব বলে ঠিক করেছি তো আরও অনেকেই রয়েছে এবার যদি এবার আপনাদের গাড়িতে কতজন করে নিয়ে যাবেন সেটা একটু আমাকে জানাবেন কারণ আচ্ছা ষাট সিটের আমার বাড়ি এই নদীয়া জেলার খুব একটা কৃষ্ণনগর ওখানে আচ্ছা ঠিক আছে আর আমি আমি হচ্ছে তাহলে আপনাদের যখন সিট খালি রয়েছে আমাদের দশজনকে তো অবশ্যই নেওয়া যাবে আচ্ছা ঠিক আছে আপনার ফোনপে নাম্বারটা আমাকে একটু পাঠিয়ে দেবেন এই নাম্বারে মেসেজ করে দেবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ আর করার দরকার নেই আর আমি হচ্ছে আপনাকে এই নাম্বারে আমি কিছুটা অ্যাডভান্স করে দেবো আপনি তাহলে আমাদের দশটা সিট বুক করে রাখুন আর আমি তারপরে আপনাকে পরে আবার ফোন করে বাকি বিষয় নিয়ে কথা বলে নেব এখন এইটুকুই আমি জানালাম ঠিক আছে তাহলে রেখে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে রেখে দিচ্ছি হুম আপনিও ভালো থাকবেন